বলছি কই রে ভাই তাহলে এইবারের যে ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা নিচ্ছি তার হিসাব টিসাব করে নি চো বল ট্রেন ভাড়া কত কি পড়বে বলতে পারবি ওই ডেবুয়ের মধ্যে ট্রেন ভাড়া হয়ে যাবে না টিকিটের দাম তাও কত হবে একজনে একজনের আমি ধরলাম চার পাঁচশো টাকা করেই হলো হোক পাঁচশো টাকা করে ধরছি আমি তাহলে যদি এক একজনের পাঁচশো টাকা করে ধরি তাহলে ওখানে আমাদের হচ্ছে গিয়ে ট্রেন ভাড়া তোমার পড়ছে পা ইয়ে পাঁচশো টাকা করে যে দশজন আছে আমরা টোটাল পাঁচশো টাকা করে ধরলে আমাদের সবার ট্রেন ভাড়া পড়ছে পাঁচ হাজার ঠিক আছে তাহলে পাঁচ হাজার আর খাওয়া খরচা রুম ভাড়া টাড়া নিয়ে আরও খাওয়া খরচা ধরলাম আরও আড়াই হাজার আর রুম ভাড়া টাড়া নিয়ে আরো আরও পাঁচ হাজার ধরলাম টোটাল দশ হাজার টাকা খরচা হচ্ছে এবার আমরা দশজন আছি হাজার টাকা করে দিলেও হয়ে যাবে এবারে সবাই হাজার টাকা করে দিতে পারবি বল কারোর কি কোনো অসুবিধা যদি হয় ওই ওরা তিনজন বলছে ওরা দিয়ে দেবে হাজার টাকা করে তুই কত দিবি বল হয়ে যাবে তোর হাজার টাকা ঠিক আছে পরে আবার না বলবি আর আর বলছি ওসব কথা ছাড় আর বলছি যে আমার না একটু অসুবিধা আছে ঘরে এখন কেন বুঝতেই তো পারছি যে একটু টানাটানি চলছে এবং ঘুরতে যাওয়ার সময় আমার একটু হয়তো দেড় দুশো টাকা কম পড়বে দেড় দুশো টাকা কম দিচ্ছি আমার পক্ষে ম্যানেজ করে দিতে পারবি তোদের মধ্যে পাঁচ পঞ্চাশ একশো টাকা করে দে একটু ম্যানেজ কর দিলে হয়ে যাবে দেখ ঠিক আছে কর দিতে পারবি তো ব্যাস চো আর সেখানে গিয়ে খাবারের মেনু ফেনুগুলো কী হবে তা আমাকে বলে দিস যে কী খাবারের মেনুটা কী করবি বল

নাহলে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস নাহলে ভাত চিকেন নাহলে ফ্রায়েড রাইস চিলি চিকেন এই দুটো দুটো মধ্যে যে কোনো একটা করে নেবো ঠিক আছে আর যে তাহলে ওই ফাইনাল কথা ফ্রায়েড রাইস চিলি চিকেন করা হবে দশ হাজার টাকা টোটাল হচ্ছে সবাই হাজার টাকা করে দিস আর একটু পঞ্চাশ একশো করে বাড়িয়ে দিস আমার একটু কম আছে দুশো তিনশো টাকার মতো একটু পঞ্চাশ একশো করে বাড়িয়ে দিস বাদ বাকি সব হয়ে যাবে ঠিক আছে